বর্তমানে আমরা স্মার্টফোনে দুটো জিনিস খুব ব্যবহার করে থাকি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক তা হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ব্যবহার করেই অনেক কিছুই আমরা জানতে পেরেছি সুবিধা বলতে আমরা ফেসবুক থেকে অনেক দুনিয়ার খবর পাচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানান কিছু আদান প্রদান মেসেজ হয় সেগুলোও সুবিধা পাচ্ছি কিন্তু বাচ বাচ্চারা বর্তমানে এই ফেসবুকের মাধ্যমে অনেক কিছু দেখে ফেলছে যাাদের ওতে পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হচ্ছে আর আমরা স্মার্টফোনের দ্বারা এখন অনেক কেনাকাটি করছি সেই কেনাকাটি করাতে আমাদের একটা সুবিধা কি আমরা বাড়িতে বসে জিনিসটা পেয়ে যাচ্ছি কিন্তু আবার অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে অনেক সময় জিনিসগুলো ঠিকমতো আসে না এবং আসলেও সেটার মান গুণগত মান ভালোা হয় না তখন আমাদের সেই জিনিসটা নিয়ে খুব অসুবিধায় পড়তে হয় তা এই বর্তমানে স্মার্টফোন ব্যবহার করার এতেই সুবিধা অসুবিধা আমরা দেখতে পাই